এই আছি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ অনেক দিন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ এই বিষয়টা এরা তো অনিয়মিতভাবে কাজ করছে রাত নেই দুপুর নেই একটা টাইম আছে একটা ওয়ার্কিং আওয়ার আছে এই দেখি কালকেই গতকালেই তো প্রায় রাত দশটা বারোটা পর্যন্ত এরা কাজ করছে খটখট করে ওই দিকের বাড়িটায় বাচ্চা কাচ্চা আছে তারা তো একটু ঘুমিয়ে থাকে অসুবিধা হচ্ছে আমি দুবার বলেছি কিন্তু শোনেই নি হ্যাঁ খুবই বাজে কাজ করছে হুম হুম না না ঠিক ঠিকই আপনি আপনি বলেছেন ঠিকই আছে আমি এরকমই ভাবছিলাম কিন্তু আপনি বললেন ব্যাপারটা আমার কাছে আরও সোজা হলো আমি ভাবছিলাম আমি একা গিয়ে বলবো আর কেউ তো কিছু বলছে না তো আমার এই ধারণা ওই জন্য জায়গাটা আপনি একদম মিটিয়ে দিয়েছেন অন্তত আমি আপনি কি আরও দু একজন যদি বলতো ভালো হতো তবে কমপক্ষে দুজন অসুবিধা তো সবারই হচ্ছে দেখবেন যখন আমরা বলবো তখন দেখবেন আমাদের সঙ্গে অনেকেই এই বিষয়ে বলবে কারণ তাদের সুবিধা অসুবিধাগুলো গ্রাম কমিটিকে জানানো জানানোটাও দরকার কেননা এইভাবে দিন রাত চলতে পারে না সব কিছু ঠিক আছে তারা কি বাড়ি ঘর করবে না নিশ্চই করবে কিন্তু তার একটা ওয়ার্কিং আওয়ার থাকবে হ্যাঁ একটা এন্ট্রির সময় থাকবে কারণ আরও এখানে তো ভদ্রলোক বাস করে আশেপাশে হ্যাঁ ঠিক আছে হুম হুম আচ্ছা হুম হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমি বলবো আর তাছাড়া আমি দেখি বিকালের দিকে আপনার ওখানে যাচ্ছি গিয়ে কথা বলছি এটা ব্যাপারটা নিয়ে ঠিক ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ